আমার বাড়ির সামনে একটি মন্দির আছে তার নাম হচ্ছে গোরো মন্দির সেখানে আমি রান্না করি এবং রান্না আমার হ্যাবিট রান্না করতে আমার খুব পছন্দ লাগে রান্না যেমন ভাত ডাল পোস্ত ভাত ডাল পোস্ত শুক্তো বিভিন্ন রকম মন্দিরের রান্না করা হয় কিন্তু ভাত রান্না করতে গেলে কি লাগবে কড়া লাগবে খুন্তি লাগবে হাঁড়ি লাগবে আগুন লাগবে গ্যাস লাইট লাগবে এবং জল লাগবে এবং শুক্তো রান্না করার জন্য যেমন টম্যাটো লাগবে খাড়া লাগবে সজনে ডাঁটা লাগবে বেগুন লাগবে এবং আরও কিছু লাগবে পোস্ত করতে গেলে পোস্তের সর্ষে লাগবে তেল লাগবে তেল মশলা লাগবে বিভিন্ন রকম উপায়ে আমি রান্না করি এবং আমাকে রান্না করার জন্য আমাকে আরও পাশের ব্যক্তিগণরা আমাকে বলে যে রান্না করতে যাবি আমি বললাম হ্যাঁ আমাকে রান্না করার জন্য ডাকে এছাড়াও আমি লুচি করি বা আমি ঠাকুর মন্দিরে বাদেও আমি এমনি সাধারণ রান্নাও করি যেমন মাছ মাংস ডিম বিরিয়ানি করি এবং রান্না শেখা রাখা শিখে রাখা ভালো রান্না একটা এমন একটা জিনিস যে সব জায়গায় উৎসবে নানা উৎসবে রান্না করতে লোকের প্রয়োজন হয় এবং সেখানে আমি রান্না করতে ভালোবাসি এবং রান্না করি